কিছু সাধারণ রোগ বলতে এখানে পশুদের আমরা পশুপালন করি মানে পশুদের বলতে বিভিন্ন তো রোগও আসে সেইসব রোগ ঠান্ডার দিক থেকে তা পশুগুলির পা পায়ে যদি কোনো ব্যথা ট্যাথা পায় ঠান্ডার সময় পা ফুলে যায় তা পা ফুলে গেলে সেখানে আমরা ঘরোয়া ট্রিটমেন্ট করি ঘরোয়া ট্রিটমেন্ট কিছু করি বলতে সেখানে একটু হলুদ একটু লাগিয়ে দিই ব্যথাটা একটু কমে যায় ফোলাটা কমে যায় এরকমই আর কি মুখের দিক থেকে যে পশুদের যে মোটামোটা পক্স টাইপের যেগুলো হয় সেগুলো তুষের সাথে লাগিয়ে দিই তারপরে তুল তেঁতুল খাবে সেগুলো ঝেড়ে পরিষ্কারভাবে করে আর সেগুলো বার করে সে যখন ভালোভাবে বার হয়ে যায় তখন হালকা হালকা করে সর্ষের তেল লাগিয়ে দিয়ে সেগুলো আবার আস্তে আস্তে শুকনো হয়ে যায় তারপরে আমরা আমাদের আশেপাশের যে গো পশুপালনের যেসব চিকিৎসকরা আছে ওনাদের কাছ থেকে সেগুলো পরামর্শ নিই সে সেই পরামর্শ নিয়ে আর কি সেই ওষুধ যে ওষুধগুলো দেয় সেই ওষুধগুলো খাওয়া সেই ট্রিটমেন্টগুলো আর কি করা হয় ট্রিটমেন্ট করার পরে পশুগুলি আস্তে আস্তে ঠিক পশুরা আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু আবার ঠান্ডার সময় মুরগি গুলো কিছু কিছু মুরগি দেখা যাচ্ছে ঝিম মেরে এক জায়গায় বসে থাকে সেগুলো আগে কিছু কিছু ওষুধ খাওয়ানো হয় কিন্তু দেখা যাচ্ছে ঠান্ডার সময় সেগুলো ওষুধ এনে টাইম মতো নির্দিষ্ট সময়ে সেগুলো সে টাইম মতো সেগুলো খাইয়ে তাদের আবার ভালো করে সুস্থ করে তুলতে হয় কিন্তু দেখা যাচ্ছে ঝিমটে মারা মুরগিগুলো যখন থাকে তখন আবার তাদের দেখা যাচ্ছে কোনো কোনো মুরগি পাতলা চুন পায়খানা করছে আবার কোনো কোনো মুরগি ঝিমটে মেরে আছে আবার দেখা যাচ্ছে কোনো মুরগি ঝটকে পড়ে যাচ্ছে এরকমই কিন্তু যতটা ভালো ইয়ে করতে পারি আমরা সেগুলো ট্রিটমেন্ট করে থাকি ছাগল পশু পাখি পশুদেরকে মুরগি পাখি সবই আমরা ট্রিটমেন্ট ভালোভাবে করি ওগুলো এ করতেও তাদের সাথে সময় দিতেই খুবই ভালো লাগে তাদের এরকম মুরগি পাখিগুলোও খেতে দিলে কত সুন্দর যদি খাওয়ার টাইম হয় সেই সময় যদি খেতে দিই ছুটে ছুটে আসে এগুলোও দেখতে খুবই আমাদের ভালো লাগে আকর্ষণ লাগে তো সেই সবগুলো পশুগুলো এরকম দূরে একটা যখন রোগ হয় তখন সেগুলো ডাক্তারের কাছ থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো আমরা ইয়ে করে নিই সুস্থ করে নিই